আমরা সাধারণত স্টোব হচ্চে বাইরে বেশিরভাগই ব্যবহার করে থাকি কারণ যখন আমরা ছেলেরা বা মেয়েরা কখনো কোনাও হয়তো বায়ে বাড়ির থেকে ফাঁকে হয়তো ফিস্ট পিকনিক করার জন্য বা হয়তো অন্য কিছু রান্না করার জন্য বাড়ি থেকে দূরে যাই তখন হয়তো আমরা সাধারণত গ্যাস সিলিন্ডার যখন বা ওভেন জাতীয় কোনো জিনিস যখন নিই যেতে পারি না তখন একটি স্টোভকে রান্না করার জন্য নিয়ে যাই কারণ স্টোবটিকে সাধারণত ছোট্টো জিনিস যাতে করে রান সুষ্ঠুভাবে কেরোসিন তেল দিলেই সেটি অতি সহজের জ্বলে ওঠে এবং সেটি রান্না করা যায় কারণ গ্যাস নিয়ে গেলে গ্যাস একটি বড়ো জিনিস এবং তার সঙ্গে একটি ওভেনও নিয়ে যেতে হবে তাই ওই সমস্ত জিনিস বয়ে নিয়ে যাওয়ার বা এতে জ্বালা বা উনানে যদি রান্না করা হয় তাহার জন্য জ্বালানি কাঠ বয়ে নিতে যেতে হয় এই জন্য গ্যাস সিলিন্ডার বা চৌন জ্বালানি কাঠ না বয়ে নিয়ে যেয়ে হয়তো তো যেখানে কমজন কম ছেলে বা কমজন মানুষ বা কোথাও হয়তো হোটেলে গিয়ে থাকলে বা কোথাও হয়তো আরো অন্য কীসব কিছু করলে তখন আমরা অতি তাড়াতাড়ির জন্য স্টোব নিয়ে গিয়ে কেরোসিন তেল দিয়ে সেটিকে ব্যবহার করে থাকি স্টোব আমাদের খু বেশিরভাগই কাজে লাগে স্টোব হয়তো সবারই থাকে না কিন্তু গ্রামে গঞ্জে প্রায় প্রতি জন বি প্রতিজনের ঘরে ঘরেই প্রায় স্টোব থাকে স্টোবটি সাধারণত বেশিরভাগই দরকার কারণ যাদের বাড়িতে গ্যাস নেই তাদেরও স্টোব থাকে এবং স্টোভেই তার স্টোভেই তাড়াতাড়ি তারা সমস্ত রকম জিনিস তৈরি করে ফেলে